আমি উত্তর ভারতের খাবারের মধ্যে ভাত ডাল সবজি আর দক্ষিণ ভারতের মধ্যে ইডলি ধোসা এই সমস্ত খাবারগুলি রয়েছে আমি ইডলি ধোসাটা অতটা পারি না কিন্তু ভাত ডাল সবজিটা মোটামুটি ভালোই পারি আর তার সাথে সাথে আমার কন্টিনেন্টাল খাবারও রান্না করতে খুব ভালোও লাগে আর খেতেও ভালো লাগে আর তার সাথে আমার বাচ্চাটাও আছে সেও কন্টিনেন্টাল খাবারটা খেতে বেশি পছন্দ করে মা চাউমিন করে দাও মা মোগলাই করে দাও মা এগরোল করে দাও এই সমস্ত দিনের পর দিন তাকে ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের রান্না করি আর তাকে নানা ধরনের খাবার খাওয়াই আমিও খাই আর বাড়িরও সবাইকেই দিই আর খেতেও ভালো লাগে আর তার সাথে সাথে কন্টিনেন্টাল খাবারটা উপর থেকে দেখতে খুব সুন্দরও লাগে সবদিনই ভাত ডাল সবজি খাওয়ার থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মুখের স্বাদও বদল হয় ছেলেটাও খুশি হয় তাকে একটু ভালো কিছু রান্না করে দিলে আর বেশি পছন্দও করে কন্টিনেন্টাল খাবারটাই